হ্যালো মেট্রোপলিটন বলছি আমি গত তিন তারিকে আপনার দোকান থেকে দুটো জিনিস কিনেছিলাম প্রথম পণ্যটি হলো ক্যামেরা আর দ্বিতীয় পণ্যটি হলো মোবাইল ফোন আমার ক্যামেরাটা খুব ভালো কাজ করছে কিন্তু দ্বিতীয় পণ্যটি ফোনটা খুব প্রবলেম দিচ্ছে ফোনের সাউন্ড কোয়ালিটি ভালো নয় কেউ কথা বললে একদম ভালো করে শোনা যাচ্ছে না আবার কারোর ফোন এলেও শোনা যাচ্ছে না বারবার কেটে যাচ্ছে খুবই সমস্যা হচ্ছে কি করবো এখন বলুন ফোনটা কি দোকানে নিয়ে যাবো না আপনি লোক পালটিয়ে ফোনটা পাল্টিয়ে দেবেন দেখুন দাদা ফোনটা কিন্তু আমার কাছে বিলাসিতার বস্তু নয় ফোনটার জন্য আমার অনলাইন ক্লাস অফ হয়ে যাচ্ছে স্টুডেন্টদেরও ক্ষতি হচ্ছে আপনি আজকের মধ্যে ফোনটা কিছু একটা ব্যবস্থা করুন নাহলে ফোনটা চেঞ্জ করে দিন নইলে টাকা ফেরত দিন